হ্যাঁ হ্যালো হ্যাঁ কে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না না না না না আচ্ছা তো আমি তো বলছেন জল মেশানো ছিল তো তো আমি দেখছি ব্যাপারটা আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দেখব দেখব তো আপনি বললেন কমপ্লেন করলেন তো আমি দেখব খতিয়ে দেখব যে ব্যাপারটা কী আসলে আচ্ছা আচ্ছা ঠিক আছে